সাধারণত ঐতিহ্যবাহী কিছু খাদ্যের পদ বা খাবারের কথা যদি বলে থাকেন তাহলে পুরুলিয়াতে খুব জনপ্রিয় হল তেলেভাজা তার মধ্যে অন্যতম হল কিন্তু পুরুলিয়ার ভাবরা ভাজা এই ভাবরা ভাজা কিন্তু প্রত্যেকের বাড়িতেই সকালে মুড়ির সাথে কিন্তু চাই ই চাই পুরুলিয়ার মানুষ সকালে জলখাবারে কিন্তু মুড়ি খাবারটাকেই বেশি ভালোবাসেন তারা চপ শিঙ্গাড়া বা ভাবরা ভাজা দিয়ে মুড়ি খেতে ভীষণ ভালোবাসেন এবং দেখাও যায় যে প্রত্যেকের বাড়িতে কিন্তু সেই তেলেভাজাটি যদি দোকান বন্ধও থাকে বাড়িতেও কিন্তু ছেঁকে পড়ে বেগুনী বা অন্যান্য কোনো তেলেভাজা ছেঁকে পড়ে কিন্তু মুড়ি খাওয়ার একটা চল রয়েই গেছে এইসব যে ভাবরা ভাজা বা চপ বেগুনী এগুলি প্রস্তুতি করার জন্য প্রথমত ব্যাসন আলুর পুর এবং তেল এই তিনটে জিনিস কিন্তু চাই ই চাই তাছাড়া কিন্তু হবে না পুরুলিয়া জেলা সংস্কৃতিতে এই ভাবরা ভাজার ইতিহাস কিন্তু বহুদিন ধরে চলে আসছে এখানে মানুষ যদি ভালো খাবার খেতে চায় তাহলে এখানে বিভিন্ন ধরনের রেস্তোরাঁ রয়েছে সেখানে যেতে পারে বা ছোট খাটো অনেক দোকান রয়েছে যেখানে কিন্তু খাবারের মান ভীষণ ভালো